হ্যাঁ হ্যালো এটা কি সাতবাহার রেস্টুরেন্ট হ্যাঁ আমি অনেকস ভেবে চিন্তে সেই সিদ্ধান্ত নিয়েছি যে আপনাকে জিজ্ঞে আপনাদের রেস্টু রেস্তোরাঁয় জিজ্ঞেস করার জন্য যে আপনাদের যে ডেলিভারি পার্টনার সে কেন ফোন তুলছে না হ্যাঁ আমি তো আমার লাইভ লোকেশান তো আপনাদের সঙ্গে শেয়ার করি নি তো আমি একটা বিল্ডিংয়ের ঠিকানা দিয়েছি তো সেখানে কীভাবে কীভাবে রাখতে হবে কোথায় এসে খাবার খাবারের জন্য দাঁড়িয়ে থাকতে হবে য কখন আমি আসবো কীভাবে কি পেমেন্ট করবো সেই সব তো আপনার ডেলিভারি পার্টনারকে জানা উচিত তাই না তো আমি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি সে কেন ফোন তুলছে না সে কি ডেলিভারির জন্য বেরিয়ে গেছে আপনাদের রেস্তোরাঁ থেকে আচ্ছা বেরিয়ে গেছে তো তা আপনি তার সঙ্গে আপনারাও ক যোগাযোগ করার চেষ্টা করেন নি একবারও যে কীভাবে কী করতে হবে সে জেনে নেয় নি দেখুন আমি তো পথমবার আপনাদের রেস্তোরাঁ থেকে অর্ডার দিচ্ছি তো আপনার ডেলিভারি পার্টনারের কাছে নিশ্চই নি সেটা নতুন জায়গা হবে তো সে তার জন্য তাকে তো কিছু জানার দরকার যে কোথায় কীভাবে কী রাখতে হবে যে কীভাবে যে দশজন একসঙ্গে মানে দশটা ফ্যামিলি একসঙ্গে আমরা থাকি একটা অ্যাপার্টমেন্টে তো সেই অ্যাপার্টমেন্টে এসে কীভাবে কী নিয়ম কীভাবে ঢুকতে হবে কী করলে ঢুকতে দেবে বা কীভাবে এসে কলিং বেল বাজিয়ে গরমে রুমের বাইরে কলিং বেল বাজিয়ে কীভাবে লোকজনকে ডাকতে হবে সেই সব তো তার জানা উচিত তো আমি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি সে কেন ফোন তুলছে না আপনারা দেখুন ব্যাপারটা নইলে আমি অর্ডারটি ক্যান্সিল করতে বাধ্য হবো তো আপনি কি চাইবেন যে এতোখানি পরে আপনার ক্যা অর্ডারটি ক্যান্সিল হোক এবং খাবারটি নষ্ট হোক আপনি নিশ্চই চাইবেন না সেইটা তো আপনি আপনার ডেলিভারি পার্টনারকে বলুন শীঘ্রই আমার সঙ্গে যাতে যোগাযোগ করে